আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করি আমি সেটি নিজের ভাষায় বলছি আমি সকালবেলা উঠে নিজে উঠি ভোর পাঁচটার সময় দিয়ে কলে জল আসে জলের জন্য আমি অনেকক্ষণ ধরে বসে থাকি কলে জল আসে বাসন ধুই কাপড় কাচি জল ভরি ব্রাশ করি তারপর আমার স্বামীকে দোকান যাওয়ার জন্য আমি ডেকে দিই ছেলেকে ডাকি ছেলে বাথরুম যায় ব্রাশ করে স্বামীও বাথরুম যায় ব্রাশ করে তারপরে আমি চা করে আমার শ্বশুর শাশুড়ি জা ভাসুর আমার ছেলেকে আমার স্বামীকে চা দিয়ে সবাইকে আমি চা টা খেতে দিই তারা এবার যে যার কাজে সে তার চলে যায় আমার ছেলেকে স্কুল যাওয়ার জন্য আমি স্কুলের জামাকাপড় পরিয়ে দিই তার ব্যাগ গুছিয়ে দিই তার টিফিন দিয়ে দিই সব কিছু গুছিয়ে তাকে আমি স্কুলে দিয়ে আসি স্কুল থেকে দিয়ে এসে আমি স্নান করি স্নান টান করে আমি এবার রান্নার জন্য নিজে প্রস্তুত হই আমি রান্না করার জন্য সবজি তারপরে ভাত টাত করার জন্য সব কিছু আমি নিয়ে হাতের কাছে জোগাড় করে বসি এবার তিন চার রকমের রান্না করি তরকারি করি ভাত করি তারপরে নিজে দুটি খেয়ে তারপর ছেলেকে আনতে যাই ছেলেকে এনে স্বামী দোকান থেকে আসে শ্বশুর দোকান থেকে আসে শাশুড়িকে বাড়ি থাকে বাড়িতে থাকে সবাইকে আমি এবার খেতে দিই খেতে দিয়ে আমি এবার বাসন টাসন কলে জল আসে বিকেলে আমি বাসন ধুই বাসন টাসন ধোয়ার পরে সন্ধ্যা হয় সন্ধ্যা দিই সন্ধ্যা দেওয়ার পরে এবার আমাদের বাড়িতে সবাই রুটি খায় সেই জন্য আমি আটা মাখি আটা মেখে কুড়ি পঁচিশটা রুটি করি তরকারি করি এবং তরকারি টরকারি সব করে আমি গা টা ধুয়ে এবার ফ্রেস হয়ে আমি একটু টিভি দেখি এবং লেখাপড়া করি